আমি ডিগুডি পাড়াতে আর্সালান বিরিয়ানি থেকে এক প্লেট বিরিয়ানি অর্ডার করতে চাই কিন্তু এখন খুব বৃষ্টি হচ্ছে এখন কি অর্ডার পাব